আমি আমার অতিথিদের সাথে খুব ভালো ব্যবহার করি এবং আমি এটা মেনে চলি যে অতিথি মানেই ভগবান এবং ভগবানের সেবার মত আমি অতিথিদেরও সেবা করি এবং আমি তাদেরকে যারা আমাদের বাড়িতে আসে প্রত্যেককেই ভালোমন্দ খাবার বানিয়ে দিতে খুব পছন্দ করি যেমন আমি যারা বাড়িতে আসে তাদের সব সময় আমার নিজের হাতের পায়েস বানিয়ে দিই এবং লুচি বানিয়ে দিই আমার হাতের পায়েস খেতে আমার প্রত্যেকজন অতিথি খুবই পছন্দ করে এবং আমি মিষ্টি জাতীয় খাবারও খুব ভালো বানাই সেটি হল পান্তুয়া রসগোল্লা এবং মালপোয়া